দীর্ঘদিন ধরে সমাজের আদিকাল থেকে ধর্মের সাথে সাথে আমাদের কিছু কুসংস্কারও আমাদের সমাজে চলে আসছে কুসংস্কার হল অযৌক্তিকতা এমন বিশ্বাস বা এগুলো অজ্ঞতা থেকে উদ্ভূত হয় মানুষ যখন কোনো জিনিসের কার্যকারিতা সম্পর্কে সম্পূর্ণ বৈজ্ঞানিকভাবে অব মানে না বুঝতে পারে তখনই তার থেকে কুসংস্কারের জন্ম হয় আমাদের প্রাচীন মুনি ঋষিরা যে ধর্ম আমাদের দিয়েছেন যে সনাতন ধর্ম দিয়েছেন সেই বেদ উপনিষদে কুসংস্কারের কোনো স্থান ছিল না সেখানে শুধু চেতনার উন্নতির কথা চেতনার বিকাশের কথা আমাদের উপনিষদে ছত্রে ছত্রে বর্ণিত হয়েছে কালের অমোঘ নিয়মে কালের প্রবাহে এই সমস্ত উন্নত চিন্তাধারার সাথে সাথে মানুষের অন্ধ কুসংস্কার ডানা বাঁধে আমরা এখন পুজোর নামে যে সমস্ত অনুষ্ঠানগুলো করে থাকি সেগুলোর সাথে ধর্মের কোনোরকমভাবে সম্পর্ক নেই আমরা যদি প্রাচীন উপনিষদের যুগে যাই সেখানে এই যে ধর্মীয় উন্নত চিন্তার কথা বলেছেন প্রাচীন মুনি ঋষিরা সেখানে কুসংস্কার থাকার কথা নয় বিভিন্ন সমাজের চলতি প্রবাহে এই যে মানুষের কোনো জিনিস সম্পর্কে অজ্ঞতা কোনো জিনিসকে পরিষ্কার ভাবে ব্যাখ্যা করতে না পারা এবং প্রকৃতির যে বিভিন্ন রোষ এগুলো থেকে মুক্ত হওয়ার জন্যে মানুষ যখন কোনো কিছু পায় না যুক্তিগ্রাহ্য কিছু করতে পারে না তখনই মানুষ কুসংস্কারের কবলে কবলিত হয় এবং সেই সংস্কার সেই সংস্কার যখন দীর্ঘদিন চলতে থাকে তখন সমাজে কুসংস্কার একটা প্রবলভাবে বসে যায় এর থেকে মুক্তির উপায় হল মানুষকে আমাদের উপনিষদের উপরে জোর দিতে হবে উপনিষদের যে চিন্তা যে চেতনা কথা প্রাচীন মুনি ঋষিরা বলে গেছেন সেগুলিকে আমাদের ঠিক ঠিকভাবে উপলব্ধি করতে হবে এই তবেই আমরা এই সমস্ত কুসংস্কার থেকে মুক্ত হতে পারবো এবং বৈজ্ঞানিক চিন্তাভাবনার মধ্যে দিয়ে আমরা এইসমস্ত কুসংস্কার থেকে মুক্ত হতে পারবো